সরকারি বিভিন্ন রকম স্কিম রয়েছে আমি অনেকগুলি স্কিমের সুবিধা পেয়েছি তার মধ্যে প্রথম হলো স্কলারশিপ আমি আমার মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ প্রি ম্যাট্রিক স্কলারশিপ এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ পেয়েছি কলেজে পড়ার সময় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি বিশ্ববিদ্যালয় পড়ার সময় আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছি অথ্যাত আমি স্কলারশিপগুলি পেয়েছি যেগুলো আমার পড়াশোনায় প্রচন্ডভাবে আমাকে সাহায্য করেছে এছাড়া সরকারি ইস্কিমগুলির মধ্যে রয়েছে ইন্দিরা আবাস যোজনা যার দ্বারা আমি যে ঘরে পড়াশোনা করছি যে ঘরে থাকি আমার পরিবার থাকে আমার মা বাবা থাকে সেই ঘরটি যে করেছে সেটা সরকারই অর্থাৎ সাহায্যেই এই ঘরগুলো পাওয়া হয়েছে করা হয়েছে এরপরে আমি নবম শ্রেণীতে পড়ার সময়ই একটি সাইকেল পেয়েছিলাম যে যে সরকারই আমাকে দিয়েছে এছাড়া প্রতি বছর বই কেনার খরচা বাবাদ আমি বহু টাকা স্কলারশিপ পেয়েছি বা পাঠ্য পুস্তক জামা প্যান্ট জুতো সবই পেয়েছি এরপরে সরকারি স্কিমগুলির মধ্যে আরো উল্লেখযোগ্য হচ্ছে আমি একশো দিনের কাজ করে আমার শিক্ষকের গৃহ শিক্ষকের বেতন দিতাম সেই একশো দিনে যে কাজের যে প্রকল্প সেটাও একটা সরকারি স্কিম আমার একটা শ্রমিক কার্ড আছে যে কার্ডের সাহায্যে আমি বহু বিপদে পরলে বহু সময় বহু অর্থের সুযোগ সুবিধা ঘটে এছাড়াও সরকারি স্কিমগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য স্কিম হলো বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আমাদের মতো অনগ্রসর শেণীর ক্ষেত্রে সরকার বিনা পয়সায় হোস্টেল আমাকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাকে দিয়েছিলো এছাড়াও অনেক অনেক সুবিধা আমি সর্বদা সরকারি স্কিমগুলি থেকে পেয়ে এসসি নতুন একটা স্কিম স্বাস্থ্যসাথী কার্ড যেটা আমি পেয়েছি এই স্কিমের আওতায় আমার পরিবারে কোনো অসুখ বিসুক বা আমার নিজের কোনো অসুখ বিসুক হলে তার অপরেশানের টাকা আমি এই স্কিম থেকেই পাবো অর্থাৎ এক কথায় সরকারি স্কিমগুলি থেকে আমি নানাভাবে ভীষণভাবে উপকৃত হয়েছি